লাগে অত টা বলবো না কিন্তু সব থেকে ভালো লাগে জল রংটা দিয়ে আঁকতে জল রঙ দিয়ে আঁকার মধ্যে একটা আলাদাই মজা ভালো লাগে জল রঙ টা দিয়ে তুমি যেমন খুশি তেমন আঁকার মধ্যে একটা আলাদাই শান্তি তো জল রঙ বা তেল রঙ আমি দুটো দিয়েই আঁকি এখনও তো বেশি জল রঙটাকে পছন্দ করি জল রঙ দিয়ে আঁকতে আঁকতে নতুন কিছু শেখা যায় যেটা অয়েল রঙ মানে তেল রঙ দিয়ে মানে মনের মতো হয় না যেটা জল রঙে হয় তো এই রকম আর ডিজিটাল আর্ট ভালো লাগে না বলবো না ভালো লাগে কিন্তু আধুনিককালের যে জল বা রঙ দিয়ে বা পেন্সিল দিয়ে যে আঁকার মজাটা সেটা ডিজিটাল আর্টের মধ্যে আমি খুঁজে পাই না ক হয়তো ডিজিটাল আর্ট সম আর্টের সাথে আমি অতটা জড়িত নই সেহেতু হয়তো আমার ভালো লাগে না মোটামুটি লাগে কিন্তু জল আর তেল রঙের মধ্যে যে আনন্দটা আছে সেটা ডিজিটাল আর্টের মধ্যে আমি খুঁজে পাই না কিন্তু অবশ্যই ডিজিটাল আর্টও ভালো যারা ডিজিটাল আর্টে আঁকেন তাদের তাদের নিশ্চয়ই ভালো লাগে তারা সেই এয়েটা খুঁজে পেয়েছে আমি হয়তো ডিজিটাল আর্টের মধ্যে এখনও সেইভাবে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারিনি সেহেতু ডিজিটাল আর্ট মোটামুটি লাগে